বর্ধমানে যে স্কুলগুলো আছে মানে হাই স্কুলগুলো গার্লস বয়েজ মোটামুটি এই ধরুন সেম এজ মিউনিসিপ্যাল বয়েজ টাউন হরিজন হরিসভা এগুলোই এই স্কুলগুলোই তা মোটামুটি গরীব দুঃখী মানুষ অনেক আছে তা সবাইকার পক্ষে তো ফিজ দেওয়া সম্ভব হচ্ছে না মানে ফিজটা এতই বেড়ে গেছে সেটা আমরা গার্জেনরা নিজেদের মধ্যে একটু আলোচনা করতে হবে স্যারদের সঙ্গে আলোচনা করতে হবে সেই আলোচনা করে মোটামুটি মাইনেটা যাতে ঠিকঠাক করে হয় সেই হিসেবে মাইনা আমাদের দিতে পারব না হলে আমাদের পক্ষে তো ছাত্রদের পড়াশোনা করা অসুবিধা হচ্ছে এখন কাজের বাজার খারাপ বাজার ডাউন চলছে কোনো মানুষের কর্মসংস্থান নেই এইভাবে আমাদেরকে স্যারদের সঙ্গে আলোচনা করতে হবে যেমন বড় বড় স্কুল অনেক আছে মিউনিসিপ্যাল বয়েজ গার্লস টাউন এরা কিছু কিছু মানুষ আছে যারা চাকুরিজীবী তাদের পক্ষে কোনো অসুবিধা হয় না তারা মাইনে ঠিক টাইমে দেয় সময়ে দিতে পারে কিন্তু কিছু তো গরীব দুঃখী মানুষ আছে যারা দিন আনা দিন খাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা এইটা আলোচনা করতে হবে মাইনেটা যাতে ঠিকভাবে বাঁধা হয় কিছু মানুষ মাইনে দিতে পারলে ভালো না হলে বলে পরে আসতে হবে মাইনে দিতে হবে নয় বাচ্চাদের স্কুল ঢোকা যাবে না এই নিয়ে একটা সমস্যা থেকে যাচ্ছে তাই এইগুলো যেন না হয় এই জন্য একটু ব্যবস্থা করতে হবে বর্ধমানে যে বড় বড় স্কুলগুলো আছে যেমন টাউন স্কুল মিউনিসিপ্যাল বয়েজ বিদ্যার্থী গার্লস হরিসভা এইগুলো আমাদের ভালো ভালো ছেলেরাই সব পড়ে ভালো ভালো রেজাল্টও করে তাই এই সব স্কুলগুলো দিয়ে কোনো অসুবিধা হয় না আর কিছু ভালো ভালো স্কুলরা যারা মোটামুটি ছাত্র তারা চান্সও পায় না তা এইগুলো দেখতে হবে যাতে মাইনেপত্র ঠিকঠাক করে দিতে পারে